দাদা বলছি আপনি তো চাষবাস করেন হ্যাঁ বলছি আমি হচ্ছে মানে কোম্পানির লোক ঠিক আছে আমি হচ্ছে ওই মানে হাইব্রিড যে শসা দানা কুমড়োর দানা এইসব হচ্ছে মানে ই বিক্রয় করি হ্যাঁ হ্যাঁ আপনার তো মানে হচ্ছে সব হাইব্রিড দানা ভালো দানা ঠিক আছে এবার হচ্ছে সময়স দানা যেরকম আপনার এক প্যাকেট হয়তো পঁচিশ গ্রাম থাকে ঠিক আছে আর কুমড়োর দানা হচ্ছে ও পঞ্চাশ গ্রাম থাকে ওটা ওই পঞ্চাশ গ্রাম থাক বলছি শশা দানায় আর কুমড়োর দানায় হচ্ছে তোমার পঁচিশ গ্রাম থাবে এবার ওই শশা দানা পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে একশো টাকা আর কুমড়োর দানা পঁচিশ গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে একটু বেশি প্যাকেজ নেন তার জন্য একটুখানি কম সম করে দেবো ঠিক আছে হ্যাঁ আমপনাকে আমি সব পাঠিয়ে দেব ঠিক আছে এবার আপনি নিয়ে দেখবেন ভালো হলে পরে আবার তখন বললাম হ্যাঁ সেরকম ই হ্যাঁ আপনারটা তো আমি জানি ঠিক আছে এবার হচ্ছে ওটা আমি আপনি যদি বলেন অর্ডার দেন তাহলে আমি সেই বুঝে